আমি যে কোনও পাঁচটা তারিখের কথা বলতেই পারি এবার এটা বলতে গিয়ে প্রথম মনে আসছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্মদিন আমরা এই দিনটা খুব বড়ো করে পালন করি আর এখন আস্তে আস্তে আরও উন্নত হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকের বাড়িতে এবং পাড়াতে সবাই যে যার মতন যে যেমনভাবে পারছে সেইভাবে সেলিব্রেট ক মানে পালন করছে আমরাও ঠিক সেইভাবে পালন ছোট্টো করে যেভাবে পাচ্ছি পালন করার চেষ্টা করছি বাচ্চাদের নিয়ে যেমন একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পয়লা জানোয়ারি এই দুটো দিন আমরা নিউ ইয়ার মানে প্রথম নববর্ষ হিসাবেও পালন করে থাকি হ্যাঁ সেই দিন অনেকে পিকনিক করে আমরাও পিকনিক করি কোনোবার করতে পারি কোনোবার করতে পারি না এবার সেইভাবে এই দিনটাকেও আমরা নিজেদের মতন সবাই যে যার মতন আনন্দ করে আচ্ছা বারোই জানুয়ারি বারোই জানোয়ারির কথাও একটা বলতে পারি সেইদিন বিবেকানন্দের জন্মদিন হ্যাঁ সেইদিনগুলো আমাদের ভুললে হবে না সেই দিনগুলোও আমাদের মনে রাকতে হবে তারপরে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই দিনটাও খুব বড়ো একটা দিন আচ্ছা তারপরে আমরা বলতে পারি ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবস এই দিনটাকেও আমাদের ভুললে চলবে না কারণ হচ্ছে এই দিনটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস হ্যাঁ আচ্ছা তারপরে আমি এছাড়াও বলতে পারি আমাদের সামনে সরস্বতী পুজো গেলো হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ছিলো ভ্যালেন্টাইন্স ডে ছিলো ব্ল্যাক ডে ছিলো সেদিন ঠিক আছে